আমি ভালো আছি আপনি কেমন আছেন

মন্দির তো যাব হচ্ছে সন্ধে ছটার সময় আপনি কি উপোস করেছেন আচ্ছা আর কোন মন্দিরে যাচ্ছেন হ্যাঁ ওটাতেই আগে যাব আর এইবারে প্রসাদ আপনি কী কী নিয়ে যাচ্ছেন আচ্ছা আপনি কি নারকেল পেয়েছেন

আচ্ছা আচ্ছা আচ্ছা আর ইয়ে তিথি ছাড়বে কখন কতক্ষণ অমবস্যা রয়েছে হ্যাঁ মানে তার মধ্যেই তো আমাকে আমাদের পুজো দিতে হবে না আচ্ছা আচ্ছা আচ্ছা আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে